পশ্চিমবঙ্গে কেনাকাটার জন্য আমাদের জায়গা রয়েছে বড়বাজার সেখানেও নানান ধরনের জিনিসপত্র পাওয়া যায় সবকিছু ওখান থেকে বাজারটা খুব বড় সেখানে ঘুরে ঘুরে সব জায়গা থেকে নানান জায়গা থেকে সেখানে জিনিসপত্র আসে সেখান থেকে সবকিছু বার হ বিক্রি হয় খেলনা নিয়ে শুরু করে কসমেটিক শাড়ি গহনা সবকিছুই সেখানে বিক্রি হয় তাছাড়া আছে আমাদের শিয়ালদা